শিল্পীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আরও বেশি সুযোগ করে দেওয়া উচিত এবং যত নতুন নতুন শিল্পীরা সেই সুযোগগুলো পাবে তত তারা প্রতিনিধিত্ব করতে পারবে কত প্রতিভা গ্রাম গঞ্জে লুকিয়ে আছে যারা সুযোগের অভাবে সামনে আসতে পারছে না প্রতিনিধিত্ব করতে পারছে না তাদের যদি যথাযথ সুযোগ দেওয়া হয় তারা অবশ্যই এগিয়ে আসতে পারবে এবং প্রতিনিধিত্ব করতে পারবে আর আজ ডিজিটাল ভারতবর্ষ হয়ে এবং ইন্টারনেটের মাধ্যমে শিল্পীদের অনেক উপকার হয়েছে ধরুন কোনো একটা ছবি শিল্পী আঁকবে বলে ঠিক করে রেখেছে সেটা যদি সে নাও কল্পনা করতে পারে তাহলে সেটা নেট ঘেঁটে দেখে নিতে পারে কিছু কিছু কালার কম্বিনেশন আপনি নেট দেখে শিখতে পারেন আপনার পক্ষে কোন আর্ট পেপার ঠিক হবে সেটাও আপনি নেট দেখে ঠিক করতে পারেন কোন কোম্পানির কালার ভালো হবে সেটাও আপনি নেট দেখে ঠিক করতে পারেন তো এরকম বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আধুনিক যুগে এসে ইন্টারনেটের মাধ্যমে শিল্পীরা সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে